হ্যাঁ হ্যালো কে বলছেন হ্যাঁ হ্যাঁ বলুন কী লাগবে এখন তো দু রকম আপেল পাওয়া যাচ্ছে যেমন একটা আপেল আছে কম দামি যেমন পঁচিশশো পঁচিশশো নিলে কিম্বা পঞ্চাশ টাকা কেজি এখন এবারে ভালোটা নিলে হচ্ছে দেড়শো টাকা কেজি আসবে কেজি দেখুন এবার আপনি তো আমাদের রেগুলার কাস্টমার এবারে আপনাকে তো আর তেমন দাম বলতে পারবো না এবারে তাও দেখে একটু করে দেবো তবে মোটামুটি অন্যদের যতটা না করতে তো পারবো আপনার অনেকই কম করে দেবো তো আপনি দোকানে এসে সেই বিষয়ে কথা বললে ভালো হবে আর আর কি অন্য কিছু ফল নেবেন সেইটা তো দাম বেশি তিনশো টাকা কেজি আছে তো আঙুর হচ্ছে দেড়শো টাকা কেজি হুম অবশ্যই আছে হুম বলুন হ্যাঁ হ্যাঁ নাশপাতিও আছে হ্যাঁ বলছি না না দেখুন এবারে অন্য যদি দোকান দেখবেন সেটা বড়ো কথা নয় বড়ো কথা আপনি যেটা বলছেন অত তো আর কমানো যাবে না জোর দেখা যাবে পাঁচ টাকা থেকে ছ টাকা কমাতে পারবো তাও জোর হলে আট টাকা তাও আপনি বলছেন কুড়ি থেকে তিরিশ টাকা দাদা বলছি এটা হবে না একদমই হবে না এটা আমাদের মার্কেট লস খেয়ে যাবে সর্বোচ্চ তো ওই তো আপনাকে বললাম আট টাকা কমাতে পারবো জোর দশ টাকা দেখুন এর থেকে কিন্তু আমি আর বেশি পারবো না দেখুন আপনি যেহেতু এতগুলা মাল নেবেন এতগুলা মাল একটু বেশি বেশি নিচ্ছেন সেগুলো একটু কমাবো দেখে বারো টাকা হবে না দেখুন একটু বেশি লিচ্ছেন তো দশ থেকে করতে পারবো বারো টাকা পারব না দেখুন তাহলে আমাদের কিন্তু লস হয়ে যাবে

হুম তাই করবো তো আপনি ফর্দটা একটু আমাকে হোয়াটসঅ্যাপে পাঠি দেবেন অ্যাডভান্স কোনো দিতে হবে না কিনার পরে দিলেই হবে ঠিক আছে দোকানে এসে আসবেন তাহলে হ্যাঁ আচ্ছা আচ্ছা রাখুন